হ্যাঁ অভীক ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমি রানা বলছিলাম বলছিলাম যে একটা ক্যাব বুক করতে চাই তো আপনার ওটা ফাঁকা হবে আমাদের একটা ট্যুর আছে ফ্যামিলি ট্যুর আছে দীঘাতে যাবো আমরা সাতজন আটজনের মতো আছি হ্যাঁ দুটো চাইল্ড আছে দীঘাতে গিয়ে আমরা দু দিন থাকবো হ্যাঁ তো আপনি কোথায় থা হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আপনি যেখানে আছেন ওখান থেকে তিরিশ কিলোমিটার দূরে আমি থাকি তাহলে তো কোনো সমস্যাই নেই তো ঠিক আছে বলছিলাম যে ট্যুরের জন্য আপনার ভাড়া কত আছে সাত হাজার টাকা কিন্তু অ অতিরিক্ত বেশি বলছেন তো এটা তো আমাদের এখান থেকে নেয় তিন হাজার টাকা করে আপনি এক কাজ করুন ওটা একটু কম করুন কারণ আপনাকে তো গিয়ে ওখানে থাকতে হবে না আপনি গিয়ে আমাদেরকে ড্রপ করে দিয়েবেন আবার চলে আসবেন হ্যাঁ হ্যাঁ আসার পরে আপনি এক কাজ করুন ওখান থেকে নাহলে হ্যাঁ আপনি এক কাজ করুন আপনি আগামী আজকে পাঁচ পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখ নাগাদ আমরা বেরবো এখান থেকে

আপনি বাস স্টপের সামনে আসবেন বাগদা বাস স্টপ হ্যাঁ ওখানে এসে দাঁড়াবেন একটু হ্যাঁ ওইখান থেকে আমার বাড়ি একটু ভেতরে ওই হ্যাঁ ওইখানে দাঁড়ালে দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো আমরা আটজন যাবো আপনি ঠিকঠাক করেই বলুন যে ওটা তিন হাজার টাকার মধ্যে যদি হয় তালে আমি আপনাকে বুক করবো

ঠিক আছে আমরা তাহলে ফাইনাল যদি কথাবার্তা হয়ে যায় তাহলে আপনি আমাকে জানিয়ে দিন

ঠিক আছে আমরা তাহলে আগামী পনেরো তারিখে উঠছি আপনি তাহলে কন্ফার্ম হয়ে ভাবে এখানে বাগদা স্টেশনের আর কাছে এসে দাঁড়াবেন ওখান থেকে আমরা বেরিয়ে আপনাকে ফোন করে নেবো আপনি তাহলে চলে আসবেন হ্যাঁ ঠিক আছে